হ্যালো নমস্কার সুগণা চিকেন স্টোর্স তো আপনার নম্বরটা আমি এক জায়গা থেকে পেলাম মানে আপনার দোকানে মাংস কিরকম কি দাম আমি একটু নিতাম তাহলে আচ্ছা ঠিক আছে আমি তো অনেকটাই মাংস নেবো তা প্রায় ধরুন পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ কিলো মতো নোবো তো এতটা মাংস নোবো তো আপনার দোকানে দামটা কি একটু কম পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আপনার দোকানটা কোন জায়গায় বলুন তো একটু হুম হুম ও তেলা পুকুরে তো অনেক করে দোকান আছে কিন্তু আপনার দোকানের নামটা সুগণা তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কিছু কতটা ছাড় দিবেন আমাকে বলুন তো অতটা মাংস নেবো কতটা ছাড় দেবেন আপনি অনেকটাই নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি মানে দোকানটা কতক্ষণ মানে খোলা থাকবে কটার সময় খোলেন আর কটার সময় বন্ধ করেন সেই টাইমের মধ্যে তো আমাকে যেতে হবে তো বলুন একটু হুম ঠিক আছে তাহলে ঠিক আছে আমার সময় মতো তাহলে ওই তো ছয় আটটার পরে তাহলে আমি ঠিকঠাক টাইমে যাবো তো আপনাকে পাওয়া যাবে তো দোকানে সেই টাইমে আমি তাহলে ওই যেতাম তাহলে প্রায় দশটা দশটা সাড়ে দশটার মধ্যে যেতাম

আচ্ছা ঠিক আছে আপনি আমি তাহলে দশটা সাড়ে দশটার মধ্যেই যাবো আপনি কি থাকবেন তখন অ আমি তাহলে যাবো সোমবার নাগাদ যাবো হুম ঠিক আছে কিন্তু আপনি ঠিক পনেরো পারসেন্ট মতো ছাড় দেবেন তো আমাকে আচ্ছা অনেকটাই তো মাংস নেওয়া হচ্ছে তাই না হুম ঠিক আছে তাহলে এরপর বেশ ঠিক আছে তাহলে দোকানে যেয়েই তাহলে সব কথা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এতোগুলো মা মাংসর অর্ডার দিলাম পঁচিশ থেকে কুড়ি কিলো মতো অর্ডার দিলাম ঠিক আছে হুম হ্যাঁ বেশ ঠিক আছে এখন রাখছি